বাইক চালানোর সময় সবথেকে গুরুত্বপূর্ণ কিছু গিয়ার রয়েছে যেমন আমরা যদি উ যেই রকম স্থানে বা যেই রকম গতিতে বাইক চালাব সেই অনুযায়ী আমাদেরকে গিয়ার ব্যবহার করতে হয় এছাড়া বাইক যদি রাস্তাতে খারাপ আরে হয়ে যায় সেই জন্য আমরা সর্বদা কিছু সরঞ্জাম আমাদের ট্রেইলে রাখি যেমন স্ক্রুড্রাইভার কিছু নাট বোল্ট এবং কিছু প্লাগ এছাড়া যদি আমাদের বাইক লিক হয়ে যায় সেইক্ষেত্রে সেই পাংচার ঠিক করার জন্য যে সমস্ত সরঞ্জামগুলি দরকার সেই সমস্ত সরঞ্জামগুলিও আমি আমার ট্রেইলে রাখি রাস্তায় যখন যেতে যেতে বাইকের কোনো যান্ত্রিক সমস্যা হয় সেইক্ষেত্রে আমি নিজেই সেগুলোকে ঠিক করি এবং আমি আমার ট্রেইলে থাকা যেই সমস্ত যন্ত্রপাতিগুলি বা সরঞ্জামগুলি রয়েছে সেইগুলি ব্যবহার করি ধরুন যদি কোনো পাংচার হয়ে যায় সেইক্ষেত্রে আমি নিজেই পাংচার সারাই এবং বাতাস দেওয়ার জন্য আমার কাছে পাম্পার থাকে সেটির মাধ্যমে আমি বা বাইকের হাওয়া ফুল করি এবং আমি যখন ট্রিপে যাই আমার ব্যর্থতার তেমন কিছু অভিজ্ঞতা নেই কিন্তু একবার আমি ট্রিপে যাওয়ার সময় ব্যর্থ হয়েছিলাম কারণ আমি একবার ট্রিপে যখন লাদাখ যাব ভেবেছিলাম সেই তখন প্রচুর পরিমাণে ঝড়বৃষ্টিটি হওয়ার কারণে রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং রাস্তাতে চলাচল করা একদমই যাচ্ছিল না এবং কিছু রাস্তা ধসেও যায় পাহাড়ের গা বেয়ে যে সমস্ত রাস্তাগুলি রয়েছে তাই আমাকে তখন সেই ট্রিপটি ক্যানসেল করতে হয়